আমার কাছে সংগ্রহ করা অনেক আগের কিছু মুদ্রা রয়েছে তার মধ্যে সেই মুদ্রাগুলির মধ্যে দশ পয়সা কুড়ি পয়সা দু আনা এই সমস্ত মুদ্রাগুলি আমার কাছে রয়েছে সেগুলির মূল্য কার কাছে কী রকম আমি ঠিক জানি না তবে আমার কাছে মূল্যটা অনেকটাই বেশি কেননা ওর মধ্যে থেকে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি লুকিয়ে আছে সেই স্মৃতি নিয়েই আমি আমি পয়সাগুলি একটি একটি বকাভাড়ের ভিতরে আছে কেননা ছোটবেলায় আমি আমার বাবার কাছ থেকে একটি একটি করে কয়েন আমাকে দিত আর আমি সেই কয়েনগুলি নিয়ে বকাভাড়ে জমাতাম আর সেই তখন খুব মজাই হতো কিন্তু সেই সময় পাল্টেছে যুগ পাল্টেছে সময়ের সাথে সাথে মুদ্রারও পরিবর্তন হয়েছে সেই মুদ্রাগুলি অচল মুদ্রায় পরিণত হয়েছে এখন সেই মুদ্রাগুলির কোনো দাম নেই ঠিকই কিন্তু আমার কাছে তার দাম অমূল্য কেননা সেই মূল্যগুলি এক সময় আমার কাছে খুব পাওয়ার অনেক কষ্ট করে পাওয়া এক পয়সা সেই মুদ্রাগুলি পেয়ে আমি খুব আনন্দ ভোগ করতাম সেই কারণে ওই মুদ্রাগুলি আমার কাছে খুব দামি